সাঁতারের মধ্যে অভিজ্ঞতা বলতে সাঁতার কাটলে শরীর ফিট থাকে মেইন সাঁতার এক ধরনের ব্যায়াম আর কি সাঁতার কাটলে শরীরের একটা শরীর হাতাফাই করলে শরীরের একটা ব্যায়াম জাতীয় হয় আর বেশি অংশ ডুব না মেরে সাঁতার কাটাটাই বেশি ফায়দা আর সাঁতার সাঁতার কাটতে গেলে সাঁতার যখন কাটবেন তখন দেখবেন যে মাজার ওপর একটা প্রেশার পড়ে যত পা দুলাবেন হাত দুলাবেন দেখবেন মাজার উপর প্রেশার পড়বে যে কারও মাজা ব্যথা করে বা মাজার অসুবিধা আছে তাদের সাঁতার কাটলে মাজারও দিকটা একটু ভালো হয় সুবিধা হয় যাতে মাজার কোনো ধরনের ডিফেক্ট থাকলে সেগুলো পরিবর্তন হয় আর সাঁতার জিনিসটা খুবই ভালো জিনিস হ্যাঁ নিয়মিত বেশি না নিয়মিত তুমি যদি দিনে ওরকম দু পাঁচ মিনিট বা দশ মিনিট তুমি যদি জলে থেকে সাঁতার কাটো খুবই ভালো হয় খুবই ভালো কেউ অতিরিক্তই ভালো কেননা সাঁতার কাটলে শরীর ফিট থাকে সব দেখতেই দম হালকা হয় বা দম মেরে সাঁতার কাটলে দম ভারী হয় আর ভারী দম হওয়াই ভালো যতটা পারবেন আপনারা সাঁতার কাটবেন আর আমি তো কাটি কেন না সাঁতারের মতো আর কিছুই নেই সাঁতার যারা পারে না তাদের পক্ষে অনেক ক্ষতিকারক আশা করি যারা পারে না তাদের সাঁতারটা শেখা খুবই দরকার কেন সাঁতারে বেশি অংশ মাজা কেন হাত কেন পা কেন সব রকমের যদি কোনো ডিফেক্ট থাকে তো সেটা ভালো হয় বেশি অংশ ডাক্তারেরা বলে আর কি আপনারা দেখবেন যে বেশি অংশ ডাক্তারেরা বলে যে তোমরা নিয়মিত এরকম দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিট বা আধা ঘন্টা সাঁতার কাটবে জলে হাত পাও সেটা হবে যে কোনো কিছু ভর না করেও বা যারা পারে না তারাও কোনো কিছু ভর সাহায্য কোনো কিছু ধরে পা দোলাবে এরকম ডাক্তারের পরিপ্রেক্ষিতেও বলে আমার মতেও বলে যে হ্যাঁ এরকমই করা উচিত কেননা তাতে শরীর সুস্থ থাকে শরীর সবল থাকে শরীরে কোনোরকম কিছু রোগ হয় না আর সাঁতার জিনিসটা খুবই ভালো দেখবে কোনো বাচ্চা যখন সাঁতার জানে না তখন কিন্তু জলের ধারে যেতে চায় না কেন চায় না কেন জলের ধারে গেলে ডুবে যাবে তাই কোনো শিশুকে দেখবে জলের ধারে যেতে দেয় না তার জন্যে কী করতে হবে তার জন্যে তাকে সা সাঁতার শিখতে হবে তালে সাঁতার শেখাতে হবে তাকে আর প্রত্যেকটা মানুষ সাঁতার জানা ভালো কেন দেখা হচ্ছে হুট করে কোনোরকম কোনো একটা বিপদ হয়ে গেল পাশে জল পড়ে গেলে উঠতে পারলে না তখন নিজেরই ক্ষতি আর একটা জীবন নিয়ে সংশয় কিন্তু সেটা যারা সাঁতার জানা থাকলে তখন আর এই সংশয়টা হবে না যে না আমি সাঁতার পারি তাই আমি উঠে যেতে পারব যার জন্যই দেখবে ছোট ছোট শিশুদের জলের ধারে একা যেতে দেয় না এই সেম কারণেই সবাই যত দেখবে যে সাঁতার যত জানবে তত ভালো আর সাঁতার যখন কাটবে দেখবে নিজের শরীর চিলাক্স হবে শরীর হালকা বোধ হবে শরীরে যতটা ফিল করে ব্যথা গা হাত পা ব্যথা মাজা ব্যথা যাই ব্যথা হোক না কেন সেগুলো ভালো হয় পুরোপুরি ভালো না ওগুলো করলে একটা ব্যায়াম আর কি সেই ব্যায়ামের মাধ্যমে সব কিছু হয় তো ওই জিনিসটা করতে হবে বা করা ভালো আর কি যে সাঁতার জিনিসটা আর সাঁতারের অভিজ্ঞতা বলতে সাঁতারে আমি যতদিন দেখেছি সাঁতার কাটলে কোনো অসুবিধা বা কোন রকম শরীরে ক্ষতি ব্যাড এফেক্ট এরকম কিছু না দেখবে সাঁতারের সাঁতার খেলা দেয় অনেকে বা বায় যেরকম নৌকা বায় তেমনি সাঁতারের সুইমিং পুলে একটা খেলা দেয় সেই খেলায় দেখবে হাজার হাজার ছেলে মেয়ে

স্পিড বাড়ে ছোটর থেকে যখন সাঁতারটা কাটা শিখবে আশা করি এটা ছোটর থেকে সাঁতার কাটা শেখাই ভালো কেন না কোন রকম সংশয় ভয় বিপত্তি কিছু থাকে না আর ছোটর থেকেই করাটাই ভালো সাঁতারটা যাতে তোমার কোনোরকম যেন ক্ষতি না হয় নিজের শরীরটা চিলাক্স থাকে কোনো রকম বিপদে পড়লে জলের মধ্যে বিপদে পড়লে সেই বিপদ থেকে উদ্ধার হয়ে চলে আসবে ও নৌকা ডুবে যায় ও নদীতে নৌকা ডুবে গেল সাঁতার জানলো না নদীতেই শেষ কিন্তু সেটা সাঁতার জানা থাকলে যে কোনো এক কূলে গিয়ে ভেসে গিয়ে উঠতে পারে যে কোনো রকম ভাবে তো সাঁতারের বছরের পর বছর আমার এই অভিজ্ঞতাই বেড়েছে যে সাঁতার কাটলে সাঁতার শেখাটা বা সাঁতার জিনিসটা জলের মধ্যে মেইন যে জিনিসটা সাঁতার শেখা এটা শিখলে কোনো ক্ষতি নেই আস আশা করি কারণ জিনিসটা খুবই ভালো জলের হাত থেকে রক্ষাও পাওয়া যায় নিজেরাও সেফটি থাকা যায় বা সাঁতার কাটার মধ্যে নিজের দমও হালকা হয় ব্যায়ামও হয় সব রকমই হয় এইটুকুই অভিজ্ঞতা সাঁতারের মধ্যেই আছে